হ্যালো হ্যাঁ কি কে বলছো

হ্যাঁ টকদই আছে দুধ আছে ছানাও আছে মাখন আছে বাটার আছে আপনি যা চাইবেন সবই পাবেন মিষ্টিও হ্যাঁ কত লাগবে কত লিটার লাগবে আর কি কিছু লাগবে শুধু দুধ দই কত ভাঁড় লাগবে তবু দশ ভাঁড়ে কতো দেবো একশো দেব কি দুশো আড়াইশো তবুও ও আড়াইশো কটা পাঁচটা দাম তো অনেক ঠিক আছে হ্যাঁ আচ্ছা নিন না নিলে আমারও কাটতি হবে আর তোমার একটু কমেও হয়ে যাবে হ্যাঁ কেননা আমার ডেলিভারি করব তো তুমি যদি আমার দশ কিলো নিলে তাতে আমি দু টাকা কম করতে পারব একটা এতে চলে গলে আমার পয়সাটা এসে যাবে হ্যাঁ আর আর কোনো মিষ্টি টিস্টি নেবে না দুধ দেবো তো আর কিছু নেবে না দই আর কিছু নেবে না ও ছানা কতো চাই হ্যাঁ আর আর কি বলো